গ্রামীণ নারীদের শিক্ষিত ও কাজ করতে সাহায্য করে এমন প্রতিষ্ঠান আমি দেখেছি যেমন স্বনির্ভর সরলা দল এটি একটি প্রতিষ্ঠান যেখানে মানুষ কিছু শিখে অর্থ উপার্জন করতে পারে এবং যারা বিভিন্ন সমাজকর্মী আছে তাদের সাথে আমার বিভিন্ন অনুষ্ঠানে মাঝে মাঝে দেখা হয়েছে তারা মানুষকে দক্ষতা দান করার জন্য বিভিন্ন উপায়ে প্রশিক্ষিত করে থাকেন তারা ট্রেনিং বা প্রশিক্ষণের আয়োজন করে থাকে সেখানে গ্রামীণ নারীরা বা মহিলারা যোগদান করেন এবং তারা হাতের কাজ এবং অন্যান্য বিভিন্ন ধরণের সামগ্রী তৈরি করার মাটির জিনিস বা বেত এসব দিয়ে তৈরি হওয়া জিনিস গুলো শিখে নেয় এবং তারা বাড়িতে সেগুলি তৈরি করতে পারে এর মাধ্যমে রুজি রোজগার করতে পারে এবং গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারে এবং এই সমস্ত গ্রামীণ মানুষকে দক্ষ করার জন্য বিভিন্ন কর্মসংস্থান গড়ে উঠেছে যাতে করে নারীরা আগামী দিনে নিজের পায়ে দাঁড়াতে পারবে এবং সমাজ আরো সচ্ছল হবে এবং শিক্ষিত হবে সব দিক থেকে সমাজ এগিয়ে যাবে